ভারতের খাবার বিশাল বৈচিত্র্য এবং স্বাদের বহুল সম্পদ রয়েছে ভারতীয় খাবার পরিচিত রয়েছে তাদের সমৃদ্ধ মশলাগুলি আরোগ্যকর উপকারিতা একদিকে সুস্বাদু এবং বিভিন্ন প্রকারের রান্নার সম্পূর্ণ নিম্নলিখিতে কিছু জনপ্রিয় ভারতীয় খাবার এবং মশলাগুলি হল যেমন বিরিয়ানি এটি একটি পরিচিত ভারতীয় মিষ্টান্ন যা চাল মাংস বা সবজি দই মশলা এবং বিভিন্ন স্পাইস দিয়ে তৈরি হয় বিরিয়ানি প্রায় সবার পছন্দের খাবার এবং ভারতের বিভিন্ন অংশে সংস্কারের সাথে পরিবেশন করা হয় তান্দুরি এটি একটি প্রসিদ্ধ ভারতীয় রান্নার ধরণ যেখানে মাংস মাছ লাল গ্রেভি এবং তান্দুরি মিষ্টির দলে ভাজা হয়